গ্রামে বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে এমন বিভিন্ন জিনিস হল সোলার সিস্টেম গোবর গ্যাস জেনারেটর জল বিদ্যুৎ কৃষি কাজে বিদ্যুতের ওপর নির্ভরশীল বিষয়গুলি হলো ছোটো মোটর পাম্প যেটার দ্বারা জল মাটির নিচ থেকে তুলে চাষবাসে ব্যবহার করা যেতে পারে শুধু তাই নয় মোটর পাম্প কৃষি কাজের জন্য অত্যন্ত ব্যবহারশীল একটি জিনিস এটার দ্বারা যদি কৃষিকাজের জায়গায় আশেপাশে কোন নদী পুকুর খাল কিছু থাকে সেখান থেকেও আমরা মোটর পাম্পের দ্বারা জল এপার থেকে ওপার করতে পারি মোটর পাম্প বেশ ছোট ছোট হয় সেটা কৃষিকাজের জন্য বিশেষভাবে প্রয়োজনশীলও হয়ে ওঠে